আমার প্রিয় শিল্পী মান্না দে মান্না দে তুই যে আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে এই গানটা আমার খুব ভালো লাগে সেই গানটা শুনলে আমার হচ্ছে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে অনেক বন্ধুদের কথা মনে পড়ে নিজের বাবা মার কথা মনে পড়ে যেহেতু বিয়ে হয়ে গিয়েছে তো সেই হিসাবে বাবা মার কথা খুব কষ্টও হয় মনেও পড়ে সেজন্য এই গানটা না আমার খুব প্রিয় তাছাড়া হচ্ছে ইমন চক্রবর্তীর গানও আমার খুব ভালো লাগে এখন করে শুনি উনি হচ্ছে নোবেল পাচ্ছেন সেটাও খুব ভালো লাগে ওনার গান বেশ বাস্তবতা সেজন্য ওনার গানও আমার খুব পছন্দ দেখি যদি উনি পায় তো খুব ভালোই হবে মা আমাদের দেশের সম্মানও অনেকটা বাড়বে